আমি মনে করি ভালো চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে দারিদ্র্য সত্যিই একটি বাঁধা একজন দরিদ্র মানুষ এবং একজন ধনী মানুষ দুজনের সেবা পাওয়ার জন্য বিশেষ করে চিকিৎসা সেবা পাওয়ার জন্য পথ দুজনের আলাদা যার অনেকটা পয়সা আছে তার কাছে কোনও বাঁধাই হয়তো বাঁধা হয় না যেমন যোগাযোগ ব্যবস্থা যেমন ওষুধের খরচা যেমন সরকারি হাসপাতালের সুবিধা এগুলো তার কাছে কোনও ব্যাপারই হয় না কিন্তু একজন দরিদ্র মানুষ যখন অসুস্থতায় পরে তখন তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটাও কঠিন হয়ে ওঠে কখনও কখনও গাড়ি ভাড়া করে পয়সার জন্যে সে যেতে পারে না কখনও কখনও সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল থাকতে হয় অথচ সেখানে ডাক্তারের অভাব থাকে পর্যাপ্ত ওষুধের অভাব থাকে পর্যাপ্ত মেশিনের অসুবিধা থাকে তো সে ক্ষেত্রে তাদেরকে গ্রামের ওই সাহায্য ছেড়ে বাইরে যাওয়ার মতো সামর্থ্য থাকে না সেই জন্য আয়া যারা যেতে পারে না তাদেরকে ওইভাবেই কষ্ট স্বীকার করতে হয় সেক্ষেত্রে ধনী মানুষের এই অসুবিধাটা থাকে না আমার পরামর্শ সে ক্ষেত্রে আরও আরও সরকারি হাসপাতাল হোক ভালো ডাক্তার আসুন ভর্তুকিযুক্ত ওষুধ থাকুক এবং বিভিন্নরকম আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন মেশিন বা যন্ত্রপাতি থাকুক এবং দরিদ্র মানুষের আরো বেশি সহায় সম্বল হোক এবং আরো বেশি সুযোগ সুবিধা সকলে পাক